গর্বিত হওয়ার জন্য আমি সেরকম নিজে কোনো কাজ করিনি তবে আমার মনে হয় আমি আমার ছেলে মেয়েদের যেভাবে উদ্বুদ্ধ করি পড়াশুনা চাকরি বাকরি করার জন্য আমি প্রতিনিয়ত তাদের সাহায্য করি নিজের সাধ্যমতো এরপর হচ্ছে তারা যা কিছু করবে তাদের কোনো ভালো নাম হলে আমি নিজে খুব গর্ববোধ করি তাদের মা হিসাবে আমার মনে হয় তারা জীবনে এগিয়ে যাক তাদের তাদের কাজই আমাকে গর্বিত বোধ করাবে